হ্যাঁ উত্তম বলছিস হ্যাঁ আমি তরুণ বলছি হুম ভালো তুই কেমন আছিস তারপর তাহলে ওই কোর্সটা নিয়ে কী ভাবলি ওই ডিগ্রিটা নিয়ে

না ওই কলেজটাতেই তো ভালো ওটাতে খবর নিয়েছিলাম দেখ বিসিএটা ওটাতে আশি হাজার লাগছে তো আর কি বলবো অন্যান্য কলেজ হলে নয় সত্তর হাজার লাগবে কিন্তু কলেজটা তো ভালো হবে না হ্যাঁ কলেজটার থেকে ভালো ক্যাম্পাসিং দেয় ওটা দেখেছি ওই জন্য আমি বলছিলাম যদি ওখানে হয় হ্যাঁ ওখানে ওটার মধ্যে থাকা রয়েছে একসাথে না খাওয়াটাও ওখানে হোস্টেলেতে একসাথেই আছে খাওয়া থাকা হ্যাঁ একটা রুমে চারজন করে থাকবে আর সঙ্গে বাথরুমও রয়েছে রুমের সাথেই একটা বাথরুম চারজনের জন্য তার মানে থাকাটাও আরও ভালো হচ্ছে আর লাইট আরে দেখছিলাম দুটো করে লাইট রয়েছে আরে আর জল সকালে একবার দুপুরে একবার আর রাত্রে একবার তিনবার জল দেয় ওটাতে বাথরুমে এবার ওখানে ভরে রাখতে হয় আর কি খাওয়া দাওয়াটা মোটামোটি ভালো ওখানেই দেখ তাহলে আলোচনা করতে হলো এবার তুই একটু ভেবে দেখ কী করবি ভেবে দেখে আমাকে জানা হ্যাঁ খাওয়া দাওয়াটা ভালোই আছে হ্যাঁ আমার একটা বন্ধু পড়ত সেই আমাকে সব বললো আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা পরশু দিন একবার কলেজে গিয়ে কথা বলে নেব হ্যাঁ রাখছি